আমার সব সময়ের প্রিয় খেলা হচ্ছে ফুটবল ছোটবেলা থেকেই ফুটবল খেলতে খুব ভালবাসতাম আমি ফুটবল প্র্যাকটিসেও ভর্তি হয়েছিলাম দীর্ঘদিন প্র্যাকটিস করতাম

যেখানে থাকি আমি তার খুব কাছাকাছি একটি মাঠ ছিল সেখানে একটি স্যারের কাছে প্র্যাকটিস করতাম তারপর আস্তে আস্তে ভালো প্লেয়ার হয়ে উঠি কিছু দিন পর থেকে আমি ভালো ভালো ক্লাবে প্র্যাকটিস করতে যেতাম অনেক ভালো ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলাম কিন্তু ওই যে সকলের ভাগ্যে সব কিছু থাকে না আমার বাড়ি থেকে মানে আমার বাবা মা চেয়েছিল যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাই খেলাধূলাটাকে নয় তাই আমি খেলাটাকে মানে ফুটবলটাকে কন্টিনিউ করতে পারিনি আমার নিজের ইচ্ছেটুকু পূরণ করতে পারিনি কিন্তু আমার খুব আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন বড় ফুটবল প্লেয়ার হব সেই স্বপ্নটা তো পূরণ হল না কিন্তু আবার আমার ইচ্ছা হল বাবা মাকে খুব বোঝালাম কথা বললাম আবারও সেই যে ক্লাব থেকে আমি ডাক পেয়েছিলাম সেই ক্লাবে আবার যাই কথাবার্তা বলি সেখানে সই করি তাদের ক্লাবে দু মাস খেললাম তারপরে আমার একটা ইনজুরি হয় যার জন্য আমি আর খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না আর পড়াশোনারও চাপ মাথায় অনেকটা ছিল অনার্সে অনার্স অনার্সের চাপ ছিল যার জন্য আর হল না